আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল ফুটবল খেলতে আমি অনেক ভালোবাসি কারণ ফুটবল খেলা এমন একটি খেলা যার মধ্যে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়ে থাকে যার জন্য আমাদের শরীর অনেক সুস্থ থাকে শরীরের সাথে সাথে আমাদের মানসিক চিন্তাভাবনাও ফুটবল খেলার মাধ্যমে দূর হতে পারে ফুটবল যতক্ষণ খেলে একটি খেলোয়াড় অন্য খেলোয়াড় ছাড়া খেলা সম্পূর্ণ করতে পারে না একজন খেলোয়ার আর এক অন্যজনকে পুরোপুরিভাবে সাহায্য করলে তবেই ফুটবলে জেতা সম্ভব এই একে অপরের প্রতি সাহায্যের যে বিষয়টা রয়েছে সেই বিষয়ের জন্য একটা খেলোয়ারের সাথে অন্য একটি খেলোয়ারের সম্পর্ক আরো দৃঢ় হয় তাদের সম্পর্ক ভালো হয়ে থাকে তাই মানসিক দিক থেকেও এই ফুটবল খেলা আমাদের খুবই উপকারে লাগে তাই এই ফুটবলকে মানসিক ও শারীরিক দিক থেকে বিবেচনা করে আমি অনেক ভালোবাসি ফুটবল খেলা তাই এটি আমার এত পছন্দের একটি খেলা